বাংলা ভাষা আমাদের পরিক্রম প্রধান ভাষা এই ভাষা আমাদের পরিক্রম থাকে যেখানে ব্যাকরণ ও উচ্চারণ থাকে বাংলা ভাষায় ব্যাকরণ হলো বাগধারা সন্ধিবিচ্ছেদ ও পদ শব্দের পার্থক্য বিভিন্ন বাক্যকে যেমন জটিল বাক্য ও যৌবিক বাক্য এবং সরল এবং সরল বাক্য বাংলা ব্যাকরণ আমরা পড়ে আসছি এই ব্যাকরণ থেকে আমরা শিক্ষা লাভ করি এবং উচ্চারণ আমরা করতে পারি এই উচ্চারণ করতে গেলে আমাদের বাংলা ভাষা ভালো করে পড়া দরকার তবে আমরা উচ্চারণ করতে পারবো আমরা ছোটোর থেকে বাংলা ব্যাকরণ পড়ে আসছি এখানে বিভিন্ন বিষয় আছে